আমি পুরুলিয়া অধিকারী ফ্যামেলি রেস্টুরেন্ট থেকে তিন কাপ গরম কফি অর্ডার করতে চাই এবং সেটা আমার বাড়ি আসা পর্যন্ত সেটা যেন গরম থাকে সেইভাবে প্যাকেজিঙের অনুরোধ জানাচ্ছি